দুই এক দুহাজার বারো ছয় পাঁচ দুহাজার আঠেরো নয় দশ দুহাজার উনিশ দশ এক দুহাজার কুড়ি পাঁচ তিন দুহাজার তেইশ